হ্যালো এটা দাদাভাই রেস্টুরেন্ট তো ঝাড়গ্রামে বাস স্ট্যান্ড পেরিয়ে একটু দূরে আমি জানতে চাই আমরা যদি রেস্তরাঁয় যাই এবং আগে থেকে টেবিল বুক করি তাহলে কোনো অফার আছে কি না সেখানে যেয়ে খেলেই ছাড় আছে তবে আমরা যেয়ে আগে থেকে টেবিল বুক করলে অফার আছে কি না এটাই আগে জানতে চাইছি